ঝাড়গ্রাম জেলার ঐতিহ্যবাহী কিছু খাবার বা পদগুলি হলো ও ও পদগুলির মধ্যে অনেক কিছুই জনপ্রিয় যেমন ঝাড়গ্রাম জেলায় যে বাবরসা বিখ্যাত এবং সেই বাবরসা একটি মিষ্টির পদ সেই মিষ্টিকে খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন বা সেখানের পর্যটকরা কিন্তু বাবরসা খেতেও চান প্রচুরভাবে সেই বাবরসা ক রান্নার কৌশল তারা একমাত্র তারাই শুধু জানে যে বাবরসাটা কীভাবে তৈরি করতে হয় বা ক এ বাবরসা কিন্তু অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে ও অনেক র অ অনেক অনেকে ওখানে অর্ডার করে থাকেন যে আমার অ্যা এই রকম বাবরসা লাগবে সেই বাবরসা কিন্তু শুধু মিষ্টি দোকানিরা করতে পারে বাবরসা কিন্তু খুবই ভাল্ ভাল্ মানে একটা ভালো খাবার তাছাড়া এখানের মা ও মা মানুষজন একটা মানে আছে যেরকম বাসি ভাত বাসি ভাতটা যদি রয়ে যায় সেই বা বাসি ভাতকে হালকা করে তেলে ভেজে তার সাথে পিঁয়াজ আদা রসুন কুচি কুচি করে লঙ্কা কুচি করে তার সাথে কিছু মশলা দিয়ে ভাত ভেজে সেইটা ভাপিয়ে নেয় সেইটা খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু লাগে এখানের মানুষজনের কিন্তু ওই খাবারটি অনেক পছন্দ আর তাছাড়াও ঝাড়গ্রাম ইকো পার্কে যে খাবারের দোকানগুলি আছে সাধারণতভাবে চিকেন পকোড়া চাউমিন এগরোল মোগলাই পরোটা ঘুগনি ডিম এই সব খাবারগুলো তো রয়েই থাকে এই খাবারগুলো কিন্তু খুবই ভালো খেতে এবং মিনি চিড়িয়াখানার পাশে যে একটি খাবার দোকান আছে সেখানে কিন্তু অনেক রকম চাইনিজ খাবারও পাওয়া যায় সেই খাবারগুলিও কিন্তু ঐতিহ্যবাহী খাবারের মধ্যেই পড়ে